হ্যালো হ্যাঁ আপনার গ্রামের একজন সদস্য বলছি আমি হ্যাঁ মানে আপনি গ্রাম প্রধান বলছেন হ্যাঁ আসলে আপনার সাথে কিছু প্রবলেম নিয়ে গ্রামের উন্নয়নের কথা নিয়ে বলতে চাই আসলে আমাদের এখানে তো মানে জলের সমস্যাটা দিন দিন বেড়েই যাচ্ছে তো সেটা নিয়ে একটু কথা বলতে চাই না না আসছে না খুবই সমস্যা হচ্ছে আমাদেরকে দু তিন কিলোমিটার গিয়ে সেখান থেকে জল বয়ে বয়ে নিয়ে আসতে হচ্ছে না প্রতিবারেই তো শুনি যে গ্রামের উন্নয়ন হচ্ছে উন্নয়ন হচ্ছে এটা তৈরি হবে ওটা তৈরি হবে কাজে তো কিছুই দেখতে পাচ্ছি না তাই বাধ্য হয়ে আপনাকে ফোন করতে হচ্ছে যেহেতু আপনি গ্রামের প্রধান তো আপনি তো এইসব ব্যাপারগুলো একটু দেখবেন আপনারই খেয়াল রাখা উচিত হ্যাঁ এই রকম আগেও এক দুবার কল করেছি তখন এই এই আশ্বাসটাই দেওয়া হয়েছে যে আমরা দেখছি আমরা করছি আর কত এটা এটা কি প্রত্যেকবার এটাই শুনব আমাদের সমস্যার কি কোনো সমাধান হবে না প্রতিবারই কি এটাই শুনব যে হ্যাঁ আমরা করছি দেখছি অনেকবারই লিখিত জমা দেওয়া হয়েছে ফোনে বলা হয়েছে অনেক ভাবেই জানানো হয়েছে আমাদের সমস্যার কথা কিন্তু এই সমস্যার কোনো সমাধান পাচ্ছি না আমরা হ্যাঁ আর হচ্ছে আমার আর একটা সমস্যা হচ্ছে যে রাস্তার সমস্যা আসলে আমাদের এ পাশের রাস্তাটা এখনও সিমেন্টের যে পাকা যে রাস্তা হয় সেটা এখনও হচ্ছে না আর যেহেতু এখনও সেই মাটির রাস্তাই রয়েছে তো একটু জল পড়লেই আর এখানে কাদা হয়ে যায় হুম ঠিক আছে এইগুলোই জানানোর ছিল একটু দেখবেন স্যার হুম হুম ঠিক আছে